খেলাধুলায় জিত আর হার যে কোনো খেলাধুলায় যখন দু দলের মধ্যে খেলা হয় তখন একজনকে জিততে হয় আরেকজনকে হারতে হয় আর হারাটা যদি হার হোক বা জিত মেনে নেওয়াটা স্বাভাবিক কারণ খেলায় হার জিত আছে যখনই খেলায় খেলাধুলায় হার হার থাকবে তখনই মানুষ তার কমজোরি সম্পর্কে বুঝতে পারবে এবং সেই কমজোরিগুলোকে তার শক্তি হিসেবে কাজে লাগিয়ে সে পরে তা সেটিকে জয় করে খেলাধুলায় জিততে পারবে এবং খেলাধুলায় হারটাও অনেক উন্নতিতে সাহায্য করে